হ্যাঁ আমার জীবনে কিছু বিজ্ঞান নির্ভর পরিবর্তন ঘটেছে যেটা আমার রোজগার জীবনের কাজের জায়গাতে প্রভাব ফেলেছে যেমন আমি একজন আমি একজন বিজনেস ওম্যান আমার শাড়ির বিজনেস আছে অনলাইনের থ্রু থেকে আমি এখন আমার শাড়ির বিজনেসকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি কিন্তু যখন এসব প্রযুক্তি চল ছিল না বা প্রযুক্তির সৃষ্টি হইনি তখন তখন এই বিজনেস আমার অনেক অনেক লস হত আমি আমার বিজনেসের কালেকশন আমি সবাইকে দেখাতে পারতাম না এখন আমি অনলাইনের থ্রু থেকে হোয়াটস্যাপ টুইটার ইনস্টাগ্রাম ফেসবুকের থ্রু থেকে আমার আমার শাড়ির কালেকশন আমি সবাইকে দেখাতে পাচ্ছি আমার কালেকশনের সবকিছু আমি প্রচার করতে পারছি এরক এবং বিভিন্ন জায়গার মানুষ আমার সেই আমার কালেকশন কিনতে পাচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমি ফিডব্যাক পাচ্ছি এবং ভালো ফিডব্যাক পাচ্ছি কমেন্ট কামেন্ট পাচ্ছি যে ভালো শাড়ি শাড়িগুলি ভালো এবং বিভিন্ন মানুষ আমার আমার সেই শ শাড়ি পেয়ে খুশি হচ্ছেন অনলাইনে আমি সেসব পো প্রচার করে আমার বিজনেসের এখন খুব সুফল হয়েছে এবং আমার বিজনেস অনেক অনেকটা এগিয়েছে এখন আমারও খুব এখন প্রফিট হয় আগে যে আগে যেটা হতে পারত না